গ্রামীণ জীবনে নলকূপের এক বিশেষ জায়গা আছে নলকূপ ছাড়া গ্রামীণজীবন অসম্পূর্ণ যে কোনো গ্রামে নলকূপ ছাড়া তেমন কোনো পানীয় জলের ব্যবস্থা থাকে না আমাদের গ্রামেও এক বড় নলকূপ আছে যেখান থেকে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই জল নিয়ে যায় সেই জল ভীষণ পরিষ্কার এবং মিষ্টি এবং সেটা খেয়ে আমরা সবাই সুস্থ এবং সবল থাকি এই নলকূপে সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি জল থাকে অনেক দূর দূর থেকেও লোকে সাইকেলে করে এখানে জল নিতে আসে এটা এতটাই সুস্বাদু আমাদের এই কলে ভীষণ ভীষণ ভিড় হয় কারণ আমাদের গ্রামে পানীয় জলের সেরকম আর কোনো ব্যবস্থা নেই এই একটিই বড় নলকূপ ছাড়া